ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য আমার অঞ্চলে অনেকগুলি বিশেষায়িত ক্রীড়া কেন্দ্র রয়েছে এবং তাদের জন্য অনেক রকম সুবিধা উপলব্ধ রয়েছে যেমন কেন্দ্রের সংখ্যা হ্যাঁ এখানে কেন্দ্রের সংখ্যা অনেক রয়েছে তো এক্ষেত্রে এ সুবিধা রয়েছে যে ক্রীড়াবিদদের অনেক সুবিধা হয় যে অনেকগুলো কেন্দ্র নিয়ে খেলা হয় তখন ক্রীড়াবিদদের অনেক রকম সুবিধা হয় এবং বিখ্যাত এই দিক থেকে দেখতে গেলে আমাদের এলাকায় ক্রীড়াবিদরা সব দিক থেকেই বিখ্যাত হয়ে আছে কেননা আমাদের এখানে এ ক্রীড়াবিদদের প্রশিক্ষণের সুবিধাটা খুব ভালো রয়েছে তো এদের জন্য আলাদা করে মাঠের ব্যবস্থা করা হয়েছে তো যাতে এ এই ক্রীড়াবিদরাকে এগিয়ে নিয়ে যেতে পারে মানুষ যারা ক্রীড়াবিদ নিয়ে এ তারা যারা ক্রীড়াবিদরা পছন্দ করে তারা যেন ক্রীড়াবিদরা নিয়ে এগিয়ে যেতে পারে সেই জন্য এই সব সুবিধা রয়েছে